স্থানীয় মানুষ ভোট দিয়েই এম এল এ এম পি দাঁড়ায় আর এম এল এ এম পিকে সব সময় স্থানীয় মানুষের পাশে থাকতে হয় কারণ ওদের ভোটের দ্বারাই ওরা এম এল এ এম পি হয়ে থাকে তাই আমার একটি বাড়ির সামনে কোনো রাস্তা ছিলো না আমি ওইখানে পৌরসভায় দরখাস্ত করে এসেছিলাম আমাদের এম এল এ মশাই সেইটি বাড়িতে এসে রাস্তাটি সার্ভে করে গেছেন এবং আমাকে কথাও দিয়ে গেছেন যে লোকসভার ভোটের আগে আপনাদের আমি রাস্তা বানিয়ে দেবো কেন বর্ষাকালে আমার মেয়েরা স্কুল যেতে পারে না এতো রাস্তায় কাদা সাইকেল বার করতে পারে না এতোই অসুবিধা হয় তার জন্য আমি একটু দুয়ারে সরকার ক্যাম্পে একটি দরখাস্ত দিয়ে এসেছিলাম সে দরখাস্তটি উনি খুব কার্যকারীভাবে পড়াস পড়েছেন পড়ার পর উনি আমার বাড়িতে এসে এখানে যে সাময়িক কাউন্সিলার তো তাকে নিয়ে এসে আমার রাস্তাটি সার্ভে করে গেছেন এবং উনি বলেওছেন যে যথাযথ আমরা চেষ্টা করবো কী করে রাস্তাটা করা যায় কারণ কোনো মানুষেরই এরকমভাবে চলাচল করতে পারে না কালাই অসুবিধা হচ্ছে তাই আমি ভোটের আগে সেটা চেষ্টা করবো উনি আমাকে কথা দিয়ে গেছেন এরকমভাবে মানুষের যদি প্রত্যেকটি মানুষের পাশে সাহায্যের হাত উনি বাড়িয়ে দেন আমাদের আপ পরবর্তীকালেও ওনাদেরকে ভোট দিয়ে জিতিয়ে দিতে কোনো অসুবিধা হবে না আর সেহেতু উনি ওনারও একটা ইমেজ বজায় রইলো আর আমারও রাস্তার উনি ব্যবস্থা করে দিবেন বলেছেন